দশ হাজার পাঁচশো সাতানব্বই এগারো হাজার ছশো তিরানব্বই বারো হাজার সাতশো একানব্বই তেরো হাজার সাতশো এক চোদ্দো হাজার পাঁচশো তিপান্ন